পশ্চিম বর্ধমানের প্রধান স্বাস্থ্যসেবার সুবিধা হল শহরের মাঝখানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে এবং এর সাথে সরকারি ক্লিনিক রয়েছে তাছাড়াও সরকার থেকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যা স্থানীয় মানুষের জন্য খুবই সুগম এবং সঞ্চয় হয়েছে কোভিড মহামারী চলাকালীন হাসপাতালগুলি বিশেষ কাজ করেছিল যেটি সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হয়েছিল